আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর সপ্তম স্থান অধিকারী দেশ এবং জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় স্থান অধিকারী দেশ প্রায় একশো চল্লিশ কোটি মানুষ এখানে বসবাস করে তাই তাদের অন্নের জোগাড় জোগান দিতে কৃষির বাজারের কোনোরকম অভাব হওয়ার কথা এখানে নয় এবং কোনো অভাবও নেই বাজারের কোনো অভাবও এখানে নেই বরং এত বিপুল সংখ্যক মানুষের খাদ্য জোগানের জন্য কৃষিতে নতুন নতুন উদ্ভাবনের এবং নতুন ব্যবস্থা গ্রহণের প্রচুর সুযোগ রয়েছে তাই শিক্ষিত জনসাধারণের কৃষিতে আসার এই অবস্থায় অত্যন্ত জরুরী হয়ে পড়ে এবং নতুন নতুন কৃষি উদ্ভাবনী বিদ্যাকে কৃষিক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে আমাদের কৃষির উন্নতি সাধন করার প্রয়োজন আছে